আমি তো অনেক জায়গায় ভারতের অনেক জায়গায় ভ্রমণ করেছি দীঘাতে ভ্রমণ করেছি তারপর আপনার বকখালিতে গঙ্গাসাগরে ভ্রমণ করেছি দার্জিলিং ট্যুরে গেছি কিন্তু আমার সাথে বর্তমানে কোনও অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি